পশ্চিমবঙ্গে বিনোদন শিল্প আমাদের অর্থনৈতিক সমাজটাক স অর্থনৈতিক দিক থেকে সমাজে অনেকটা অবদান রেখেছে যেমন বাংলা চলচ্চিত্র গান বিভিন্ন নাচের ফর্ম পর্যটন কেন্দ্র খাতগুলো যে চলচ্চিত্র নির্মাণের আকৃষ্ট করেছে সেটা হল আমাদের এই মিডিয়া শিল্প আমাদের আর্থিক সা সামাজিক অনেক উন্নয়ন করেছে যেমন বিভিন্ন প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক কিছু এই বিভিন্ন শো টিভি শো এর মাধ্যমে এই বিভিন্ন নাচ এই চলচ্চিত্র গান যে বিভিন্ন শোগুলো হচ্ছে নাচের পোগ্রামগুলো গানের পোগ্রামগুলো বা বিভিন্ন মুভিজ বা এই যে পর্যটনে বিভিন্ন যে পোচারগুলো হোর্ডিংগুলো দেওয়া হয় সেগুলো থেকে লোক অনেক কিছু জানতে পাচ্ছে মিডিয়ার মাধ্যমে কোথায় কী হচ্ছে কোনটা কী প্রয়োজন কোনটা করলে ভালো হয় তা মানুষ ঘরে বসে এই মিডিয়ার মাধ্যমে সব জেনে যাচ্ছে তো এরপর এক্ষেত্রে আর্থিক উন্নতিটা অনেক বেড়েছে আমাদের এবং সামাজিক উন্নয়নের দিকেও এটি একটি সূচক কেন্দ্র হয়ে উঠেছে এছাড়াও এই মিডিয়াগুলোর মাধ্যমে আমরা বাড়িতে বসেই অনেক কিছুই অবদান পাই এই অ্যাডের মাধ্যমে এই যে বিভিন্ন বিনোদনের বিনোদনগুলো দেওয়া হয় তার মোদ তার জন্য আমাদের বিদেশি যে প্রোডাক্টের বিদেশী জিনিসের যে বিনোদন দেয় সেগুলোর থেকেও বিদেশ থেকেও আমাদের দেশে অনেক অর্থ আসে এবং সেই অর্থগুলো উপার্জন করা হো হচ্ছে এবং সেটি আমাদের আর্থিক সামাজিকের ক্ষেত্রে খুবই প্রভাব ফেলেছে এবং সেটি খুবই উপকার করেছে